পশ্চিমবঙ্গের বিনোদন শিল্পের মুখোমুখি প্রধান চ্যালেঞ্জগুলি যেগুলো মানব সম্পন্ন বিষয়বস্তু অবনতি এবং নব্বই দশকের বলিউডের প্রভাব এগুলো রয়েছে তো সেগুলো হচ্ছে বলিউডের প্রভাব যেটা প্রথমে বলতে হয় নব্বই দশকের যে সমস্ত ধারাবাহিক সিনেমা এগুলো বাজারে এসেছিলো সেগুলো সত্যি কথা বলতে একদম মন ছুঁয়ে যাওয়ার মতন এবং তাদের গান সিলেকশান এবং তাদের প্রধান চরিত্র সিলেকশান এবং নায়িকা সিলেকশান প্রত্যেকটাই অত্যন্ত অভিনব এবং অত্যন্ত নিদারুণ দক্ষতার সাথে অভিনয়গুলো হয়েছে এবং গানগুলোও ছিলো সর্বসেরা তাই নব্বই দশকে যে সমস্ত গান হয়েছিলো যে সমস্ত চলচ্চিত্র হয়েছিলো তা বাংলার যে সমস্ত ছবি তাকে যথেষ্ট প্রভাবিত করেছে সেই তুলনায় বাংলা সেই সেই দক্ষতার নায়ক সেই দক্ষতার গায়ক সেই মানে গায়েক থাকলেও নায়ক হিসাবে সেইভাবে প্রতিষ্ঠিত ছিলো না আর তাই নব্বই দশকের যে সিনেমাগুলো বা যে চরিত্রগুলো ছিলো সেগুলো আজও এভারগ্রিন হয়ে রয়েছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে আজ পর্যন্ত কোনোটাই পেরে ওঠে নি না বাংলা না আজকের বলিউড দ্বিতীয়ত আসি পারিবারিক নাটক সেই সময় পশ্চিম চলচ্চিত্রগুলোতে যেরকম পারিবারিক নাটকের গুরুত্ব বেড়ে যায় সেই দিক দিয়ে কিন্তু বলা যেতে পারে বাংলায় সেইরকম নাটক ছিলোই না ঠিক আছে এটি দর্শকদের মানে আবেগপ্রবণ করার চেষ্টা অবশ্যই করেছিলাম হ্যাঁ তৃতীয় হচ্ছে মহিলা নায়িকাদের প্রতি যে আকর্ষণ যে বোল্ড চরিত্রে অভিনয় যে দক্ষতার নায়িকা সবার সামনে উঠে এসেছিলো সেই সময় এবং নায়িকাদের যে মেন ভূমিকা যাদের আকৃষ্ট হয়ে দর্শক সিনেমার প্রতি আগ্রহ বাড়ায় এবং পো এক একটি চলচ্চিত্রের নায়িকারাই থাকে মূল এই নায়িকাদের আকর্ষণেই দর্শক সেই চলচ্চিত্রটা দেখার জন্য আগ্রহী হয় নায়িকাদের ভূমিকা এখানে অনেকটাই শক্তিশালী ছিলো এবং নায়িকাদের যে বোল্ড চরিত্রে এবং শক্তিশালী চরিত্র তা অসম্ভবই নাইনটি দশকের নব্বই দশকের বলিউড এইখানে অনেক বড়ো ভূমিকা পালন